আগেকার মোবাইল আর এখনকার মোবাইলে অনেক তফাত আছে আগেকার মোবাইল ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এখনকার মোবাইল হচ্ছে কালার আগেকার মোবাইল ছিল বাটনওয়ালা আর এখনকার মোবাইল হচ্ছে টাচস্ক্রিন আগেকার মোবাইলে ক্যামেরা ছিল না আর এখনকার মোবাইলে ক্যামেরা আছে আগেকার মোবাইলে সামনেও ক্যামেরা ছিল না পিছনেও ছিল না এখন সামনে পিছনে দুজায়গাতেই ক্যামেরা থাকে এবং ইন্টারনেট কানেকশান আরও ভালো হয়ে যাচ্ছে দিন দিন যতদিন যাচ্ছে ইন্টারনেট কানেকশান ভালো হচ্ছে আগে টু জি স্পিড চলত এখন থ্রি জি পেরিয়ে ফোর জিতে আমরা চলে এসছি ফোর জি ফাইভ জি এখন চলে যত দিন যাবে তত আরও ইন্টারনেট ভালো হবে স্পিড বাড়বে আর এমনি আমি ইউজ করি ভোডাফোন আর জিও আমার মান্থলি ডেটা প্যাক থাকে আড়াইশো দুশো এমনি ডেটা প্যাক থাকে